হ্যালো এই বাস কখন ছাড়বে সল্টলেকে দাঁড়িয়ে আছি আধ ঘন্টা হয়ে গেল কী ব্যাপার বলুন তো এ বাবা এতো এখন কতক্ষণে রাস্তা ঠিক হবে অফিস যাবো কখন দেরি হয়ে যাচ্ছে কী হবে আজকে কী তাহলে রাস্তা ক্লিয়ার করলে তবে এ বাবা এ রাস্তাটা তাহলে এখন বন্ধ দেরি হবে

ও আচ্ছা কিন্তু এরকম অনেকক্ষণ আগে তাও এরকম এতক্ষণ দেরি করলে মুশকিল হয়ে যাবে এরকম কাজের দিন কী করে কী করে হলো জানেন এমনি উলটে গেছে বর্ষাতে নাকি রাস্তা খারাপ ছিলো ও আর কিছু ক্ষয় ক্ষতি হয়েছে নাকি কেউ মানুষের কিছু হয়েছে নাকি ও আচ্ছা আচ্ছা কখন এটা এটা সকালের দিকে হয়েছে নাকি আটটার দিকে আটটা নটায় এ বাবা যাই হোক লোকজন ছিলো না ঠিক আছে দেখুন দাদা যদি তাড়াতাড়ি এটা ইয়ে করা যায় দেখুন কী করা যায় কোনোভাবে যদি আমাদের এ করে দিতে পারে

হুম একদম একদম দেখুন হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন